পশ্চিমবঙ্গ বর্ধমান জেলার স্থানীয় কিছু শিক্ষা ও সংস্কৃতির দিক থেকে উন্নয়ন করার জন্য পশ্চিম বর্ধমান অনেকটাই এগিয়ে আছে এর মধ্যে তারা গান নাচ বাদ্যযন্ত্রের মধ্যে ভায়োলিন তবলা পিয়ানো প্রভৃতি জিনিস তারা শিখে থাকেন এইগুলো নাচের মধ্যে তারা রবীন্দ্র নৃত্য নজরুল নৃত্য কত্থক ইত্যাদি নাচ শিখে থাকেন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন শিক্ষার দিক থেকে বলতে গেলে এখানকার ছেলেমেয়েরা বিভিন্ন চাকরির পরীক্ষার যে সব দেওয়ার সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোর সাথে যুক্ত থাকেন যেমন রাইস মাহিন্দ্রা এইগুলোর সাথে তারা এখানে পড়াশুনা করে এবং তারা চাকরির পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়ে থাকেন এবং খুব উন্নতমানের পড়াশুনা এই সব জাগায় হয়ে থাকে সরকারি স্কুলগুলো সেভাবে উন্নত হতে পারেনি কারণ তার জন্য আজকালকার সমস্ত পরিবারের মানুষজন জনগণেরা তাদের ছেলেমেয়েদের সরকারি স্কুলের থেকেই বেসরকারি স্কুলে ভর্তি করতে বেশি বাধ্য হন বেশি ইচ্ছে প্রকাশ করেন